হ্যালো হ্যাঁ আমি সঙ্গীতা বলছি হ্যাঁ আপনাদের এখানে মিষ্টি দইয়ের সাপ্লাই দেওয়া হয় হ্যাঁ আমি তো সেরকমই খবর নিলাম তো আমি ফেসবুক থেকে দেখলাম যে আপনাদের দোকানের এখানে মানে লিঙ্কটা ছাড়া আছে তো এখানে ভালোভাবে দই তৈরি করা হয় এবং এখানে এ ভালোভাবে সাপ্লাইও দেওয়া হয় সেই জন্যই আমি তো আপনাকে ফোন করেছি সেখান থেকে নাম্বারটা নিয়ে

আচ্ছা তো এখানে দইটা কীভাবে তৈরি করা হয় আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার একটা অনুষ্ঠানবাড়ি আছে আমার একটা অনুষ্ঠানবাড়ি আছে আর কি তো সেই জন্যই আমি দইয়ের অর্ডার দেওয়ার জন্যে আমি জিজ্ঞাসা করে নিই আগে যে এখানে কীভাবে দই তৈরি করা হয় তো তার পরে আমি অর্ডারটা দেবো সেই জন্যই আমি আপনাকে জিজ্ঞাসা করছি হ্যাঁ আমার পাঁচ কিলো লাগবে না আমি তো আপনাকে এখন অর্ডারটা দিচ্ছি না আমি এটা জিজ্ঞাসা করার জন্যই ফোনটা করেছিলাম যে এখানে কীভাবে দইটা তৈরি করা হয় তো আমি এবার তো আমি জেনে নিলাম তো আমি বাড়ির সবার সাথে আলোচনা করে তার পরে আমি আপনাকে অর্ডারটা দেবো ঠিক আছে সবারই যদি ভালো লাগে এই কথাগুলো শুনে তো আমি আপনাকে পাঁচ কিলো দইয়ের অর্ডার দিতে পারি তো আর অর্ডারটা যেদিন দেবো সেদিন আমি অ্যাডভান্সও করে দেবো আমার কিছু দিনের মধ্যেই লাগবে আচ্ছা ঠিক আছে তো আমি তাহলে কথা বলে দেখছি তার পরে আমি আপনাকে ফোন করছি এই নাম্বারটাতে ফোন করলে আপনাকে পাওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি তারপর পরে কথা হবে হুম হুম হুম